হ্যাঁ হ্যাঁ আমি মানে হাতে অনেক কিছু জিনিস বানাই হস্তশিল্প বলছি তুমি কী কী নেবে বলো আমার কাছে অনেক ধরনের অনেক ধরণের জিনিস আছে হাতে বানাই আমি নিজে হাতে বানাই সব আমি মানে হাতে মাটি সুন্দর সুন্দর ধূপধানি কতো রকমের মানে পুতুল বানাই তারপরে মাটি দিয়ে ওই মানে প্রদীপ হাঁড়ি কড়া অনেক ধরণের জিনিস বানাই কাঠের মানে ওই সব খেলা খেলনা ওই সব দোলনা ডুগডুগি ছোটো ছোটো কতো ভালো রকমের সব খেলা বিভিন্ন ধরনের তুমি এসে দেখে যাও মানে তুমি কী জিনিস নেবে মানে সেরম জিনিসের উপরে দাম বলবো যেমন ধরো একটা ধূপধানি তার দাম পাঁচশো টাকা একটা মাটির হাঁড়ি নিলে তার দাম দেখা যাচ্ছে একশ টাকা একটা মাটির একটা কলসি তার দাম দেখা দু দেড়শো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তুমি যেরকম বলবে আমি তোমার সেরকম দোবো হ্যাঁ তুমি এসো এসে দেখে যাও যেমন লাগবে সেইগুলো জিনিস তুমি পছন্দ করবে তোমার সেইরকম জিনিস দাম ধরে আমি তোমার কাছ থেকে কম সম করে নেবো